হ্যাঁ রেস করি এবার সামাল দেওয়ার দেওয়ার দিই মানে সামাল দিয়ে কীভাবে দেখেন আপনি যখন রান করবেন আপনার কতটা আপনার অভিজ্ঞতা আছে বা আপনি কতটা দৌড়াতে পারবেন আপনার কতটা সহ্য ক্ষমতা আছে তো এটা আপনার প্র্যাকটিসের ওপর বোঝা যাবে প্র্যাকটিস আপনি যখন করবেন তখন আপনার মনোবিদ বাড়বে সাহস বাড়বে শুধু প্র্যাকটিস করলে হবে না আপনাকে কম্পিটিশান করতে হবে আপনি যখন কম্পিটিশনের মধ্যে থাকবেন বা আপনার সাথে আরও কেউ অনেকজন দৌড়াবে তখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি কোথায় আছেন কোন পরিস্থিতিতে আছেন তো উত্তেজনার সঙ্গে সামাল দেওয়া বলতে আপনি যখন দৌড়াবেন একটা প্রথমমত একটা আপনার উত্তেজনা আসবেই সবার মধ্যে আসে আমার মধ্যে তো এসেছিলো তো উত্তেজনা থাকা অনেক দরকার উত্তেজনা যদি আপনার না থাকে তাহলে আপনি কী করে সফল হবেন আপনার যতটা আপনার টার্গেট তো সে সেই গন্তব্যে আপনি পৌঁছবেন কী করে তো আপনাকে পৌঁছাতে গেলে আপনার উত্তেজনাকে সামাল আর কি উত্তেজনা হতে হবে তো উত্তেজনা দেওয়ার একটাই ইয়ে আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে তবে আপনি আরও এনার্জি পাবেন আপনার মাসেল শক্ত হবে আপনার মাসেল যত শক্ত হবে আপনি তত দৌড়াবেন তো এইরকমভাবে কি উত্তেজনা আর কি হয়